আমি দোকানে গিয়ে একটা প্রেসার কুকার কিনে এনেছিলাম তাতে সুন্দর রান্না হচ্ছিল সিদ্ধ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিছুদিন পর দেখলাম প্রেসার কুকারে ভাত বসালাম তো সেটা দেখি যে সিটি পড়ছে না দু একটা সিটি পড়লেই হয়ে যেত সেখানে সিটিই পড়ছে না দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তাও পড়ছে না প্রেসার কুকারটার গার্ডার লোল হয়ে গেছে প্রেসার কুকারের উউ ওপরে একটা জায়গা ফুটো হয়ে গেছে সেইটা দেখে নিলাম দেখছি প্রেসার কুকারটা হচ্ছে না এবার ভাবলাম প্রেসার কুকারটা পাল্টে দিতে হবে